হ্যাঁ আমাদের এখানে দুর্গা পুজো কালী পুজো লক্ষ্মী পুজো কিংবা বিভিন্ন মানে যেসব পুজো হয় আর কি আমাদের এখানে সব পুজোই হয় এবং বিভিন্ন বিভিন্ন মানে দুর্গা পুজো আলাদা লক্ষ্মী পুজো আলাদা কালী পুজো আলাদা বিভিন্ন বিভিন্ন পুজোতে বিভিন্ন বিভিন্ন নানা রকম অনুষ্ঠান হয় আমরা মানে বাইরে বাইরে ঠাকুর দেখতে যাই কিংবা আমাদের আমাদের রাজ্যে অঞ্চলে রাজ্যে কিংবা অঞ্চলে এই পুজোগুলোই নির্দিষ্ট হয় মানে বাঙালিদের প্রধান দুর্গা পুজো হচ্ছে বাঙালিদের পধ প্রধান উৎসব হচ্ছে দুর্গা পুজো আমরা এই দুর্গা পুজোতে খুব আনন্দ করি খুব আনন্দ করি অথবা আমরা হইচই করি আনন্দ করি অনেক মজা করি অনুষ্ঠান হয় তারপর হইচই চারধারে মাইক বাজে লাইট জ্বলে এইসব এইসব নিয়ে আর কি পূজা পাসা হয়